শহরের তুলনায় বলতে এখানে আমাদের তো সেমি টাউন মানে যেটা বলে যে ছোটো মতো একটা শহর মানে এলাকা সেখানে আমাদের স্বাস্থ্য পরিষেবার খুবই মানে অবস্থা খারাপ ডাক্তার সময়ে পাওয়া যায় না একটা কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই কিছু নেই কিন্তু তাই জন্য যে আমাকে শহরটা চেঞ্জ করে পরিবর্তন করে অন্য জায়গায় যেতে হবে সেটাও তো ভাবা যাচ্ছে না কারণ ছেলে মেয়ে এখানে বড়ো হচ্ছে এখানে পড়াশোনা করছে আমি সেটা করতে পারব না কিন্তু যদি ওই পরিষেবাটা এখানে পাওয়া যেত তাহলে খুবই ভালো হত রাত বিরেতে আমাদের প্রচন্ড অসুবিধা হয় প্রচন্ড মানে সমস্যার সম্মুখীন হতে হয় নানারকম যখন আমাদের হয় অসুবিধে তখন কিছু সামনা সামনি কিছু পাওয়া যায় না না ডাক্তার না ওষুধের দোকান না কোনোরকম পরিষেবা এই হলো সবচেয়ে বড়ো ব্যাপার